হ্যাঁ আপনি নেহার অভিভাবক বলছেন হ্যাঁ আমি ওই নেহার মাস্টার বলছি স্কুল থেকে হ্যাঁ বলছি আপনার একটা এখানে একটা দৌঁড় প্রতিযোগিতার ইভেন্ট রেখেছি তো এই ইভেন্টের মধ্যে আপনার মেয়ে কি পার্টিসিপেট করতে পারবে আচ্ছা তাহালে হ্যাঁ ঠিকই আছে তো এই ইভেন্টটা ধরুন এই সাত দিনের মধ্যে শুরু হবে তো বলে রাখি ইভেন্টের মানে কি কি হবে সেগুলো আগে থেকেই বলে রাখা ভালো তো ধরুন সকাল সকালবেলা থেকে আমাদের যে স্কুলের মাঠটা রয়েছে বড়ো মাঠটা ওই মাঠে সমস্ত কিছু আর কি আয়োজন হয়েছে ওই সকাল ধরুন সাতটার মধ্যে স্কুলে পৌঁছে দেওয়া আপনার মেয়েকে আর আপনারা সঙ্গে থাকবেন যেহেতু একটা বড়ো ইভেন্ট সবাইকে আসতে হবে অভিভাবক সবাইকে বলা হয়েছে আসার জন্য দিয়ে সকাল সাতটার মধ্যে ধরুন সবাই স্কুলে চলে এল সাড়ে সাতটা অবধি একটু প্রার্থনা টার্থনা হয়ে ক্লাসে বসলো সাড়ে আটটার মধ্যে ধরুন মাঠে নিয়ে যাওয়া হবে ঠিক আছে মাঠে মাঠে নিয়ে গিয়ে আপনার মেয়েকে একটা স্পোর্টস ড্রেস কিনে দেবেন যে স্পোর্টস ড্রেস পরে আর কি অংশগ্রহণ করতে পারে সেই স্পোর্টস ড্রেস পরে এবার ওনাকে নিয়ে আসবেন সাড়ে আটটার মধ্যে মাঠে হবে এবার যে যে ইভেন্টে আপনি মেয়েকে নাম দিতে চান সেইগুলো আপনাকে একটা ফর্ম দেওয়া হবে ঠিক আছে ওই ফর্মের মধ্যে সবকিছু টিক করে দেবেন যে একজন পার্টিসিপেট তিনটের বেশি কিন্তু প্রতিযোগিতায় নাম দিতে পারবেনা ওই ফর্মটাতে হ্যাঁ ওখানে খেলা আছে বলতে ব্যাডমিন্টন আছে দৌঁড় প্রতিযোগিতা আছে কক ফাইট আছে বস্তা দৌঁড় আছে আলু দৌঁড় আছে তারপরে স্পুন আছে স্পুন চামচ আছে চামচ দৌঁড় সেখানে স্পুনের উপরে মারবেলটাকে নিয়ে দৌঁড়াতে হবে এরকম আরো অনেক ধরনের আছে তো এবার আপনার আপনার মেয়ে কিন্তু তিনটের বেশি নাম লেখাতে পারবে না ঠিক আছে তিনটে প্রতিযোগিতায় মোট নাম লেখাতে পারবে এবার হ্যাঁ তিনটে হ্যাঁ তিনটে প্রতিযোগিতায় মোট ও নাম দিতে পারবে এবার ওখানে তারপর টিফিনের ব্যবস্থা রয়েছে যারা হ্যাঁ যে ফাস্ট হ্যাঁ ফাস্ট সেকেন্ড থার্ডকেই দেব হ্যাঁ আমরা হ্যাঁ প্রাইজের সঙ্গে স্কুল থেকে একটা সার্টইফিকেট দেওয়া হবে ওই স্কুলের সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটায় স্কুল কোটের তরফ থেকে দেওয়া হবে যদি আপনার মেয়ে যদি কোনোদিন কোনো স্কুল কোটার আন্ডারে কোন চাকরি থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেট দ্বারা একটু ছাড় পেতে পারে ঠিক আছে স্কুলে চাকরির ক্ষেত্রেও ও একটু ছাড় পেয়ে যাবে আমাদের স্কুলের যদি ক্ষেত্রে হয় তাহলে সে অবশ্যই একটু গ্রহণ করা হবে জিনিসটাকে এইবার বল এইবার তাহলে আপনার মেয়েকে বলে রাখুন যে এই এই দিন রয়েছে এই প্রতিযোগিতা সেই বুঝে কাজ হবে হ্যাঁ খেলাটা হচ্ছে ধরুন এই সাতদিনের মধ্যে মানে সাতদিনের মধ্যে অ্যারেঞ্জ হবে মানে আজকে যদি হয় চব্বিশ তারিখ তাহলে ধরুন একত্রিশ তারিখের মধ্যে খেলা শুরু হবে দিয়ে এইবারে আপনাকেও সঙ্গে কিন্তু থাকতে হবে হ্যাঁ আপনি ওই একটু হ্যাঁ ওখানে গার্জেন আর সবাইকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া হবে সকলকেই সেই ব্যাপারে কোন অসুবিধা নাই এবং টিফিনে বলতে গেলে আমরা প্রধানত কিছু মিষ্টি কিছু শিঙাড়া লুচি পর্যন্ত ব্যবস্থা করেছি অবশ্যই একটু খেয়ে যাবেন ঠিক আছে তাহলে এই কথাই রইলো আপনি কাল হলেও এর সম্বন্ধে আরো ডিটেলস জিজ্ঞেস করে যেতে পারেন স্কুলে আপনার মেয়েকে নিয়ে ছুটির সময় হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে এসে কথা বলে নিন এই ব্যাপারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে হুম হুম ঠিক আছে